আমি অনেক জিনিসই অর্ডার দিই অনলাইনে এই ভাবলাম খাবারটাও অর্ডার দেব ফ্রায়েড চিকেন চিকেন হুইংস বার্গার স্যান্ডউইচও সরমাও কিন্তু দেখলাম অর্ডারের দাম বেশী পড়ছে কিন্তু বাড়িতে বানালে একটু কম খরচা হবে কিন্তু আমি অর্ডারটাও ক্যানসেল করতাম না তার আগের দিন আমার পাশের বাড়ির ওই ওই একই খাবার এসেছিল কিন্তু খারাপটা খাবারটা খারাপ বেরিয়েছিল সেই কারণে আমি অর্ডারটা ক্যানসেল করতে বাধ্য হয়ে ওয়েবসাইট অ্যাপে গিয়ে অর্ডারের ইতিহাসটা দেখে আমি সেটি ক্যানসেল করতে বাধ্য হয়েছি